হ্যালো হ্যাঁ দাদা আপনি কি লন্ড্রিম্যান বলছেন আপনার কাছে আমি কিছু জিনিসপত্র ধোয়া ধোয়ির জন্যে ধোয়া ধুতে দিয়েছিলাম তার থেকে আমি আ আপনি ধুয়ে জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন তা আর আমরা আমার আবার দুই একটা জিনিস পাওয়া যাচ্ছে না সেই সেই জিনিসটা আপনার কাছে আছে কি না একটু দেখবেন আমি পাঠিয়েছিলাম পনেরো তারিখে আমি জামা পাঠিয়েছিলাম প্যান্ট পাঠিয়েছিলাম আর শার্ট পাঠিয়েছিলাম আরো অনেক জিনিসপত্র পাঠিয়েছিলাম নাম প্রিয়তম দাস আর একটা গামছা ছিল একটা লুঙ্গি ছিল হ্যাঁ আরো আ আরো অনেক জিনিসপত্র ছিল আমার একটা প্যান এসেছে একটা জামা এসেছে আর আসে নি হচ্ছে গামছা আসে নি লুঙ্গি আসে নি হ্যাঁ একটু আছে কি না দেখবেন হ্যাঁ দাদা থাকলে আমাকে ফোন করবেন আমাকে ফোন করবেন হ্যাঁ ঠিক আছে দাদা রাখছি হ্যাঁ আমাকে একটু বলবেন